আমি আমার প্রতিদিনের ভিত্তিতে যে সমাজ সংগঠনকে দেখি সেটা হল নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যম আগেকার দিনে এখানে সেখানে নোংরা পড়ে থাকত এখন আমাদের পৌরসভা থেকে বালতি দিয়েছে বাড়িতেই নোংরা সেই বালতিতে আমরা জমা করে রাখি একটাতে যেগুলো পচে যাবে সেগুলো একটাতে প্লাস্টিক বিভিন্ন পদার্থ ফেলে থাকি সেই নোংরা বাঁশি বাজিয়ে একটি গাড়ি আসে সকাল আটটার সময় সেই বাঁশি শুনে আমরা সেই ময়লা বা নোংরা নিয়ে যাই সেই গাড়িতে নিয়ে যেয়ে ফেলে দিই এবং বালতিটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার বাড়িতে আসি সেই নোংরা তারা আরেক জায়গায় ফেলে দিয়ে আসে এতে চারপাশ আমাদের পরিষ্কার থাকে নোংরা আবর্জনা জমে না ড্রেনে ড্রেনে তারা ওষুধ দেয় ড্রেন থেকেও কিছু কিছু ময়লা তারা তুলে দেয় নানা রকম ব্লিচিং বিভিন্ন রকম পোকা মারা ওষুধ তারা ব্যবহার করে থাকে এর থেকে আমরা ডেঙ্গুর হাত থেকেও রক্ষা পাই এই সমাজ মাধ্যম আমার খুব ভালো লাগে এটি আমাদের দৃষ্টিভঙ্গি গঠনে সহায়তা করেছে